হ্যালো সীমাদি বলছেন আমি আমি এই হচ্ছে একটু আপনার পাশেরই গ্রাম থেকে একজন বলছি আপনার কাছে কিছুদিন আগে আমি দুধ নিয়েছিলাম আমার রোজ নেওয়া হয়নি কিন্তু আবার দুধের প্রয়োজন ওই কারণেই আপনাকে ফোন করছি আপনি দুধটা নেব কালকে কালকে সকালের দিকে হলে ভালো হয় পাওয়া যাবে কি ও তাহলে সকালে হবে না বলছেন বিকেলে তাহলে আজ আজকে বিকেলে দিতে পারবেন আচ্ছা তাই দেবেন তাহলে কালকে বিকেলে আমার অবশ্য পরশুই দরকার আমি তবুও নিয়ে রাখছিলাম আগে থেকেই আপনার দুধটা ভালো তো সব সময় ওই জন্যই ফোনটা করেছি আর আপনার দুধে কী রকম মানে কত করে লিটার চলছে আপনার কাছে ও আমি আসলে পায়েস করব একদম খুব ভালো হবে তো দামের সঙ্গে আমার কোনো আসবে যাবে না আপনার একশোর জায়গায় যদি আরো বেশি হয় ঠিক আছে কিন্তু দুধটা যেন পাতলা না হয় আমি পাঁচ পাঁচ লিটার দুধ নেব আপনি তাহলে ও আপনি তাহলে হ্যাঁ আমি একটু দুধটা দেখে নেব তাহলে আমার বাড়িতেই দিয়ে যাবেন না আপনার বাড়ি থেকে আনতে হবে আচ্ছা হুম ঠিক আছে আমি আপনাকে ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি আর আপনি তাহলে আমাকে কালকে বিকেলবেলায় এসে দুধটা দিয়ে যাবেন ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ